আমি ছোটো থেকেই সেইভাবে কীভাবে মানুষকে সম্মান করতে হয় বা কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় সেইগুলো কিন্তু জেনে এসেছি আমার বাবা মায়ের কাছ থেকে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল আমার জীবনের আমার সবথেকে সেরা পাওনা আমার স্বামী আমি আমার স্বামীর কাছ থেকে জীবনে অনেক কিছু পেয়ে এসেছি সে আমাকে মানে বিয়ের পর থেকে কীভাবে গড়তে হয় কীভাবে গড়া জিনিসকে সুন্দর করে আরো তৈরি করতে হয় তিনি কিন্তু সেই জিনিসটা আমাকে শিখিয়েছেন এবং তিনি আমাকে সবসময় প্রভাবিত করে গেছেন যে কীভাবে মানুষকে সম্মান জানাতে হয় এবং কোন জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি এবং কোন জিনিসের গুরুত্ব নেই কিন্তু তিনি আরো শিখিয়েছেন যে কীভাবে মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যেতে হয় তাই আমার কাছে আমার স্বামীর গুরুত্ব অনেক বেশি